আমাদের ভারতবর্ষের একটি প্রাচীনতম ভাষা হল সংস্কৃত ভাষা আর সেটিকে সংরক্ষণের মাধ্যমে বাংলা ভাষা যা চলিত ভাষার উন্নতি বাংলা চর্যাপদে এই ভাষার নিদর্শন পাওয়া যায় তবে ভারতবর্ষে বহু জাতি ধর্ম এমন কি ভিন্ন ভিন্ন ভাষার মানুষ বসবাস করে আমি বাঙালি এবং আমার মাতৃভাষা হল বাঙালি বাঙালির মনে প্রাণে রয়েছে বাংলা ভাষা যার মাধ্যমে নিজের মনের ভাব খুব সহজে অপরকে বোঝাতে পারি শুধুমাত্র মনের ভাব প্রকাশ করা ছাড়াও যোগাযোগ বৈজ্ঞানিক প্রযুক্তিগত কাজে বিভিন্ন চাকরির পরীক্ষা বাংলা ভাষা ব্যবহার করে তবুও বহু বাঙালি শিক্ষার্থী সাধারণ মানুষ উপকৃত হচ্ছে তাই আমি আমার মাতৃভাষা হিসেবে বাংলা ভাষাকে নিয়েই গর্ব বোধ করি তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা ভাষা বিপদগ্রস্ত হচ্ছে মাতৃভাষাকে পাশে রেখে মানুষ বিদেশী ভাষা অর্থাৎ ইংরেজি ভাষাকে আরো আপন করতে চাইছে যার প্রভাব কিন্তু স্থানীয় ভাষার মধ্যে পড়ছে তবে বাংলা ভাষা সংরক্ষণ ও প্রচারের জন্য কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা তাই সেই ভাষা সংরক্ষণের দায়িত্ব আমাদের নিজেদের কিছু দিন আগে একটি বিদেশী গণমাধ্যমে বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেছেন ভাষা সংরক্ষণ করে ভাষা টিকিয়ে রাখা সম্ভব নয় তিনি এই কথাটি যে কারণে বলেছেন তা হল আমাদের প্রজন্মকে ইংরেজি হিন্দি উর্দু ভাষা শিখিয়ে মাতৃভাষা তথা বাংলা ভাষাকে অগ্রাহ্য করছি ও কিছু নিয়মমাফিক বই পড়ে বাংলা ভাষাকে শুধুমাত্র পাশে রেখেছি যা করলে কোনোভাবে হবে না বাংলা ভাষাকে সংরক্ষণ করতে হলে বাঙালি হয়ে বাংলা ভাষাতেই কথা বলতে হবে বাংলা ভাষার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য নিজের সন্তানদের আগে নিজের মাতৃভাষাকে অবগত করতে হবে যেমন নিয়মিত শিশুকে বর্ণপরিচয় বই পড়িয়ে বাংলা ভাষা শেখানো এমনকি বাংলায় তার সাথে সব সময় কথা বলা যা শুনে শুনে সে শিখবে আবার বড় হলে বাংলা ভাষার ব্যাকরণ বিভিন্ন বাংলা ভাষার পাঠ্য বই গল্প বই তাকে পড়তে হবে যার ফলেই বাংলা ভাষা চর্চা থাকবে এমন কি বাংলা ভাষায় অন্যান্য জায়গায় গিয়েও কথা বলতে হবে আমরা বাঙালিরা এমন একটি ভুল প্রায়শই করে থাকি তা হল অন্য কোনো হিন্দিভাষী আমাদের এখানে কাজ করতে এলে আমরা সব সময় তার সাথে হিন্দিতে কথা বলি কিন্তু কেন যখন আমরা হিন্দিভাষী মানুষদের ওখানে কাজ করতে যাই সেখানে কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলতে পারি না হিন্দি অর্থাৎ তার ভাষাতে কথা বলতে হয় সুতরাং বাংলা ভাষা সংরক্ষণ করতে হলে বাংলা ভাষাই শুধু জানব তা না অন্যান্য ভাষাও শিখব কিন্তু বাংলা ভাষাকে বেশি প্রাধান্য দেব তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে বিদেশী ভাষা জানানো শিখব না এমন নয় যদি একাধিক ভাষা শিখি অসুবিধেই নেই কিন্তু মাতৃভাষাকে উপেক্ষা করে নয়